হ্যাঁ আমি মনে করি যে মিডিয়া বলতে গেলেই যে যেসব সংবাদমাধ্যমগুলো রয়েছে যেমন জি চব্বিশ বাংলা এবিপি আনন্দ এইসব আরো অনেক চ্যানেলগুলো রয়েছে যেখানে আমরা বাংলাতে খবর শুনতে পাই তারা বাংলাতেই প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা খবর আমাদের বলে এছাড়াও আমাদের শিক্ষাব্যবস্থা বলতে গেলে প্রত্যেকটা শিক্ষাব্যবস্থাএমন রয়েছে যে যেগুলো বাংলা মাধ্যমে স্কুলের মধ্যে পড়েই বড়ো হয়েছি স্কুল কলেজ এটসেটরা সেখানে প্রত্যেকটি বই বাংলা ভাষায় পরিষ্কারভাবে লেখা ছিল সেগুলো পড়েই তো আমরা বড়ো হয়েছি তাই আমরা মনে করি যে বাংলা ভাষা এখনো পর্যন্ত পর্যাপ্তভাবে রয়েছে যা আমাদের শিক্ষাতে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে সেরকম ব্যবস্থাই করা রয়েছে এতে কোনো সমস্যা হওয়ার কথা নয়